ছোটোবেলায় আমরা ধরো বাড়িতে থাকতাম ছোট ছোটোবেলায় যখন মানে আস্তে আস্তে বড়ো হতে শিখলাম বাবাকে বললাম যে আমরা বেড়াতে যাবো বেড়াতে যাবো একদিন চিড়িয়াখানায় গেলাম ভালো লাগলো চিড়িয়াখানায় ঘুরতে খুব সুন্দর জায়গা পাখি পশু মানে বন মানুষ যা নানান রকমের পশু নানান রছে হাঁস মুুরগি আছে অনেক রকমের সাপও আছে অজগর সাপ হেলে সাপ পানি জড়ার সাপ সব রকমের সাপ ওখানে আছে দেখতে খুব ভালো লাগলো ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে গেলো দেখলাম মানে জিরাফ অনেক জিরাফ আছে আবার হনুমান আছে কী বলুন মানে গণডা আছে হাতি আছে বাঘ আছে টাইগার আছে অনেক রকমের সব পশু পাখি সব মানে দেখতে থাকলাম যে ওখানে চিড়িয়াখানায় গিয়ে খুব সুন্দর দেখতে লাগলো একদিন বাবাকে বললাম বাবা চিড়িয়াখানা গেছ আমারদিন সায়েন্স সিটি যাব সায়েন্স সিটি গেলাম নিয়ে গেলো বাবাকে বলে বলে একদিন নিয়ে গেলো সায়েন্স সিটি গিয়ে দেখলাম যে মানে সুন্দর লাগে যে মানে মানে মরে গেলে যে দীঘার হারমার গুলো সব কিছু সুন্দর টানা আছে একটা কাঁচের মধ্যে কত সুন্দরভাবে ছোট্টো ছোটো মানুষ রেখে কী সুন্দরভাবে এগুলো মানে একটা মানুষ ডাব গাছে ওঠে ডাব পাড়ছে একটা মানে একটা মানুষের ঘাড়ে একটা মানুষ উঠে দাঁড়িয়ে আছে এগুলো সায়েন্সটাও ভালো লাগলো ওখানে গিয়ে মানে ঘুরতে ঘুরতে ঘুরতে বাড়ি চলে এলাম দেখতে দেখতে ঘরে এলাম একদিন বললাম বাবা আমি নানা বাড়িতে যাবো নানা বাাড়ি গিয়ে আমি আমি থাকবো আমি আসবো না স্কুল ছুটি আছে এখন আমি থাকবো বলেছি তারপর দেখলাম তাহলে ঠিক আছে না বাড়ি তোমাকে দিয়ে আসবো কিছুদিন হয়ে গেল নানির বাাড়ি গেলাম নানা বাাড়িতে গিয়ে থাকলাম কিছুদিন থাকলাম থাকলে তারপরে দেখলাম যে ভালো লেগেছে তারপর বেশ বড়ো হয়ে গেছে একদিন আবার বললাম বাবা আমি তো নান বাাড়ি যাবো আর বাবা বলছে তো নানা নেই মানে যেতে হবে না আর বলি হ্যাঁ আমি যাবো আমি যাবো আমি মামা বাড়ি যাবো মামাতে মামাদের বাড়িতে গেলাম মামা দেখলাম বাবা বলছিল ভালোবাসবে না এই করেবেলা তারপর গিয়ে দেখলাম না মামা ভালোবাসলো দেখলো বা মানে খাওয়ান দাওয়ান মানে ডাকা হাঁকা খুব ভালো